হ্যালো হ্যাঁ কে বলছেন আমি টুম্পা বলছি আমি বীরভূম জেলা থেকে এসেছি আমি আমার পেটে খুব ব্যথা হচ্ছে আমি ইউএসজি রিপোর্ট করতে এসেছি হ্যাঁ আমার খুব পেটে ব্যথা করছে আমি আজকেই ইউএসজি রিপোর্ট করতে এসেছি আমার খুব পেটে ব্যথা করছে আর কী করতে হবে খালি পেটেই আমি এসেছি খুব কষ্ট হচ্ছে আচ্ছা কতক্ষণ হবে হ্যাঁ ওই তো ঠিকই আছে